আমরা সকলেই জানি স্বাস্থ্য সচেতনতার জন্য বা আমাদের শরীরের ফিটনেসের জন্য ব্যায়াম কটা উপকারী ব্যায়াম সারাদিনের জন্য যদি আমরা এক ঘন্টা ব্যায়াম রাখি আমাদের নিজের শরীরের জন্য সেটা আমাদেরকা ক্ষেত্রে অনেকটাই স্বাস্থ্যকর এবং আমাদের ফিটনেসের দিক থেকে এটা খুবই উপকারী কিন্তু ব্যায়ামের কথা উঠলেই অ্যাঁ প্রথমে আসে সাঁতার অনেকে সাঁতার কাটতে ভয় পায় কেন ভয় পায় জানি না হয়তো এ সাঁতার এমন একটা ব্যায়াম যার মধ্যে ব্যালেন্স থাকে তোমার মনের মধ্যে মনের নিয়ন্ত্রণ করতে পারে সাঁতার এমন একটা ব্যায়াম যেটা মনকে নিয়ন্ত্রণ করতে পারে আমাদের শরীরের ব্যালেন্স ঠিক করতে পারে সাঁতারকে ওই জন্য বলা হয় যে সব ব্যায়াম আপনি যদি এক ঘন্টা ধরে করেন সব ব্যায়াম পাবেন একটা ব্যায়াম সেটা হচ্ছে সাঁতার তাই সাঁতার স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য খুবই উপকারী প্রতিদিন অত্যন্ত যাদের কাছাকাছি সুইমিং পুল পুকুর নদী আছে হ্যাঁ যারা গ্রামের ছেলে মেয়ে তাদেরকে তো বলতেই হয় না তারা প্রায়শই নব্বই একশোজনের মধ্যে প্রায় পঁচানব্বইজন সাঁতার জানে কিন্তু শহরে এটাকে একটা ট্রেনিং দেওয়া হয় সাঁতারের জন্য আলাদা ট্রেনিং তাই বোঝাই যাচ্ছে যে সাঁতারের উপকারিতা কতো সাঁতার কাটলে আমাদের শ্বাস কন্ট্রোল করাতে হয় শ্বাস আমরা আমদের যে শ্বাস প্রশ্বাসের যে কন্ট্রোল শ্বাস কীভাবে নিতে হবে কখন ছাড়তে হবে কতক্ষণ ধরে রাখতে হবে এর যে একটা কন্ট্রোল এটা আমরা সাঁতার থেকে পেতে পারি আর তাছাড়াও সাঁতার অন্তত আমার মনে হয় সাঁতার প্রতিদিন অন্তত তিরিশ মিনিট সাঁতার কাটা দরকার আছে এবার অনেকেই গ্রামের মানুষ অনেকে ভয় পান যে অ্যাঁ সাঁতার জলে কা জলে ব্যাপার অনেকে ঠান্ডা লাগার একটা ভয় থাকে কিন্তু এতো ভয়ের কিছু নেই আপনি যতো একে ভয় পাবেন তত আপনাকেই ঘিরে ধরবে তাই স সাঁতারের মধ্যেই এমন আপনার আমার শরীরের একটা কন্ট্রোল আসে ফিটনেস আসে স্বাস্থ্য সচেতনতা বাড়বে তাই সাঁতার নিয়মিত করা দরকার এবং শেখা দরকার যারা শেখে না তাদেরকেও সাঁতার শেখানো দরকার আছে